আমাদের গ্রামে জমি সংক্রান্ত কিছু সমস্যা হয়েছিল তখন আমরা পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম সমস্যা সমাধানের জন্য সেখানে পঞ্চায়েতের কাছে আমরা যখন আমাদের সমস্যা জানালাম তখন তিনি আমাদের এই সমস্যার সমাধান ঠিক মতো করলেন না বরং পঞ্চায়েত আমার বিরোধী পার্টির যিনি ভুল করেছিলেন তার হয়ে রায় জানালেন এই জন্য আমাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল